হ্যালো কোহিনুর রেস্তোরাঁ তো আমি আপনাদেরকে খাবারের জন্য অর্ডার দিয়েছিলাম তো তখন আমার মনে ছিলো না যে আমার কাছে তো খাবার মতো কোনো থালা বাসন নেই তো আপনারা কিন্তু দয়া করে ওই একবার ব্যবহার করেই যেগুলো ফেলে দেওয়া হয় সেই রকম প্লেট কাটা চামচ চামচ এইগুলো আমাকে পাঠাবেন ঠিক আছে আচ্ছা ধন্যবাদ